ঘোলা জলে সাঁতার কাটার সময় নিরাপদ থাকতে গেলে চেষ্টা করতে হবে যত সম্ভব সিঁড়ি বা বাঁধানো ঘাট থেকে দূরত্ব বজায় রেখে সাঁতার কাটতে হবে এবং মাঝ সমুদ্র বা মাঝ নদীতে না গিয়ে উপকূলের স্বল্প দূরত্বে সাঁতার কাটা এছাড়া জোয়ার ভাঁটার সময়টাও খেয়াল রাখকতে হবে এবং পিচ্ছল শিলা শৈবাল বড় বড় ঢেউ ইত্যাদির দিকেও লক্ষ্য রাখবে এবং শ্বাস প্রশ্বাস জনিত রোগ হওয়ার সম্ভাবনা খুব কমে যায় এবং শরীর সচল রাখতে সাহায্য করে সাঁতার জলের নিচে থাকাকালীন শ্বাস প্রশ্বাস নিয়ন্তণ করার দক্ষতা শিখিয়ে দেয়